আমার সাথে ঘটে যাওয়া এমন একটি পরিস্থিতির কথা আমার মনে আছে যেটি আমি ও আমার চার বন্ধু মিলে মেদিনীপুর থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তখন আমার দুই বন্ধুর টিকিট নিশ্চিত না হওয়ায় তারা প্রথমে ফিরে আসে এবং আমি আর আমার বন্ধু রূপম আমরা কোনো রাস্তা না পেয়ে দুজনে ট্রেনে ভ্রমণ করে এবং আমরা ট্রেন থেকে নেমে দুর্গম এলাকা দিয়ে হেঁটে হেঁটে যখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তখন হঠাৎ করে আমার বন্ধু রূপমের পায়ে মোচড় লাগে এবং পাটি খারাপ জায়গায় পরে ফুলে যায় এই পরিস্থিতি সামলানোর জন্য আমার বন্ধু কিছুতেই হাঁটতে পারছিল না সেই পরিস্থিতির থেকে বেরিয়ে নিয়ে আসার জন্য আমার বন্ধুকে আমি আমার কাঁধে করে আমা হোটেল রুমের উদ্দেশ্যে নিয়ে যাই এবং সেখানে আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে পায়ে ব্যান্ডেজ করি এবং মলম দিই ধীরে ধীরে আমার বন্ধুর পা ঠিক হয়ে যায় এবং আমরা মজা করে সেখান থেকে ফিরে আসি